বাইক চালানোর সময় আমি সর্বদাই অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিরাপত্তার খাতিরে মেনে নিয়ে তবেই আমি বেরোই হ্যাঁ তার মধ্যে সর্বপ্রথম রয়েছে আমার কাগজপত্র বাইকের কাগজপত্র হলো সবচেয়ে বেশি জরুরি তার মধ্যে বাইকের রেজিস্ট্রেশান পেপার বাইকের আসল বিল তাছাড়া বাইকের বিভিন্ন ধরনের আর সি পেপার এইসবগুলিও খুবই জরুরি তাছাড়াও বাইকটি যে আমার তাহলে বাইকের নাম্বার প্লেটটিও থাকা দরকার আমার নামে সে আমি লোকের গাড়ি কখনোই চালাই না তাছাড়াও বাইকটি যে চালাবে অর্থাৎ আমি যখন বাইকটি চালাব তখন আমার একটি বৈধ লাইসেন্সও দরকার বৈধ লাইসেন্সটি সঙ্গে করে আমি নিয়ে নিই তার পরে আমি ভ্রমণের সময় আরও অনেক কিছু জিনিস নিরাপত্তার খাতিরে নিয়ে থাকি তার মধ্যে হলো একটি হেলমেট হেলমেটটি আমাদের জন্য খুবই জরুরি কারণ হেলমেট না থাকলে যদি আমাদের কোথাও দুর্ঘটনার মধ্যে পড়ি তখন আমাদের কিছু ক্ষতি হতে পারে হেলমেট আমাদের আমার মাথাতে গিয়ে সুরক্ষিত রাখবে তাছাড়াও আমি গাড়ি চালানোর সময় হাতে গ্লাভস পায়ে বুট পরে নিই কারণ যদি কোনো দুর্ঘটনার সময় এইগুলো কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে না আমি এই বিষয় আর গুরুত্বগুলোকে বেশি করে মানি